হ্যালো হ্যাঁ তুই ও বল ওই তো পাঁচ রকম ফল মিষ্টি ফুল ধূপ ধুনো বাতাসা

আর যাওয়ার দিন উপোস করে যাবি হ্যাঁ না ওটা মঙ্গলবারে না আর পুজো দেওয়ার আগের দিন নিরামিষই খেয়ে যাবি

না রে আমরা এখন যাবো না তোরা তুই একা যাবি না পরিবারের সাথে যাবি ও হ্যাঁ যাবো কবে যাবি আচ্ছা কেমন আছিস আমি ভালো আছি বাড়ির সবাই কেমন আছে

হুম হ্যাঁ তুই পড়াশোনা কেমন হচ্ছে ও ঠিক আছে রাখছি